হ্যাঁ আমাদের সংস্কৃতিতে শিল্প বা কারুশিল্প বলতে কাঁথা সেলাই এই গ্রাম্য এলাকায় চলে এটা বেশ এ গ্রামের বিভিন্ন মহিলারা নিজেদের ব্যবহারের জন্য এগুলো সেলাই করে থাকেন এটা চলে এছাড়াও তাঁত বা সুতির কাপড়ও বানানো হয় তাঁতিরা তাদের বাড়িতেই বানান বা নির্দিষ্ট কোনো মহাজনের আওতায় তারা একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো তাঁতি মিলে কাজ করে থাকেন সুতির বিভিন্ন গামছা বা সুতির শাড়ি বা সুতির বিভিন্ন জিনিসের সাথে সাথেও তাঁতের শাড়ি বা তাঁতের কাপড় চলে বা রেশম রেশমেরও কাজ দেখা যায় রেশমের কাজ চলে বা নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষ মুসলমান বা মুসলিম যারা হয় তারা জরির কাজগুলোও করেন জরির কাজটা সম্ভবত লিনেন বা লিনেন ওই রকম কাপড়ের উপরই হয়ে থাকে